হ্যালো হ্যাঁরে কেমন আছিস বল আমিও ভালো আছি হ্যাঁ অনেক দিন পরেই দেখা চল না কোথাও ঘুরতে যাই মনে আছে অনেকদিন আগে আমরা হাওড়াতে গিয়েছিলাম ওখানে ঘুরলাম আর ধাবাগুলোতেও গেছিলাম হ্যাঁ আর পাঞ্জাবী ধাবার বিরিয়ানিটা মনে আছে হ্যাঁ হ্যাঁ আর পাঞ্জাবী ধাবার পরিবেশটাও খুব সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ আর হাইওয়ের ধাবাতে আমি যাইনি তো কোনোদিন তো গেলে ভালো হবে একটু যাই চল কোন একদিন হ্যাঁ হ্যাঁ গেলেও হয় কোনোদিন যাওয়া হয়নি তো ওইগুলোতে

আর বাকি বন্ধুদেরকেও বলে নিলে ভালো হয় সবাই মিলে গেলে ভাল লাগবে হ্যাঁ আর কি কি খাবি সেটা তো বল হ্যাঁ আমার বিরিয়ানিটা বেশি ভাল লাগে হ্যাঁ আর শাহি ধাবা তুই যে বললি শাহি ধাবা যাবি তো কিরকম ওটা মানে সব ঠিকঠাক মানে আচ্ছা হ্যাঁ আর ফটো তোলাও হবে যেহেতু পরিবেশটাও খুব সুন্দর হুম তাও বল না কি কি খাবি হ্যাঁ এগুলা খেলেও হয় বিরিয়ানিটা মাশালা কুলচা হাড্ডি হ্যাঁ তো আর এসি আছে কি ওই রুমগুলার মধ্যে কারণ কি এখন অনেক গরম না তো আচ্ছা হ্যাঁ কিছু দিন কিছু দিনের মধ্যেই যাব হুম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

ঠিক আছে তাহলে হুম